হ্যাঁ সুন্দরবন সুন্দরবন ট্যুরিস্ট সেন্টারে আপনাকে স্বাগত বলুন কী বিষয়ে বলবেন আচ্ছা দেখুন আমাদের এই গাইড সেন্টার সুন্দরবনের সমস্ত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো ঘোরাতে সাহায্য করবে এবং আমাদের নিজস্ব এবং বিশ্বস্ত গাইড আছে নিজস্ব লঞ্চ আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু পরিচালনা করেন ফলে আপনার যদি কোনো বন্ধুবান্ধব বা সহপাঠী বা পরিবার আনেন তারা সুরক্ষার সঙ্গে তারা ব্যাপারটা কিন্তু সুন্দরভাবে ভ্রমণের আনন্দ গ্রহণ করতে পারে ফলে আপনার কোনো অসুবিধা হবে না আপনি যদি আসেন একবার করে একবার আমাদের ট্যুরিস্টে লঞ্চ পরিষেবা নেন তাহলে আপনি আশা করি আপনি আপনি ভীষণ উপকৃত হবেন দেখুন বাইরের বাইরের যে ট্যুরিস্ট যে সেন্টারগুলো আছে তারাও আমি বলব আমার তো বলার কথা নয় তবু বলতে হচ্ছে যে অনেক অনভিজ্ঞ আছে আর আমাদের আছে বহু বছর ধরে তারা বহু অভিজ্ঞতার মাধ্যমে কাজ করে আসছে এবং যে আমাদের যে লঞ্চ আছে ট্যুরিস্টের লঞ্চ সেখানে উপযুক্ত ঘেরাটোপের ব্যবস্থা আছে যাতে সুরক্ষিতভাবে আমাদের যে ক্লায়েন্টরা আছে তারা সুবিধা পেতে পারেন সে ব্যবস্থা কিন্তু আমরা করে থাকি ফলে আপনার কোনো চিন্তাই নেই তবে আপনার খরচটা একটু বেশি পড়বে সেই হিসাবে কিন্তু আপনাকে আসতে হবে

দেখুন সুন্দরবনে ঘুরতে গেলে সাধারণত লঞ্চের ব্যবস্থা আছে তাছাড়া অন্য জায়গায় যেতে গেলে আপনি যদি স্থলভাগে যান তাহলে আমাদের স্পেশাল ট্যুর মানে ট্যুর ওটার ব্যবস্থা আছে তো সেগুলো তো ফলে আপনাকে তার জন্য স্পেশালি পে করতে হবে আপনাকে এবং খুব ভালো সুবিধা পাবেন এটাই আমি বলতে পারি আর আপনার ভালো হুম হ্যাঁ দেখুন আমরা অনেক ট্যুর বিষয়ে ভালো করে দেখি কিন্তু ওই ব্যবস্থা আমাদের বিভিন্ন অথরিটির সঙ্গে যোগাযোগ আছে কর্তৃপক্ষ তারা কিন্তু মাছ ফাছ এনে দেয় ফলে আপনার কোনো অসুবিধে হবে না আপনি আসুন হ্যাঁ আপনি আসুন আপনার কোনো অসুবিধা নেই ও কে ঠিক আছে ধন্যবাদ ও কে